যদি প্রশ্ন আসে আমি কোথায় বাগান করতে পছন্দ করি তখন আমি উত্তর দেবো আমি উঠোনেই বাগান করতে পছন্দ করি কিন্তু বর্তমানে আমার বাড়ির উঠোনে নতুন একটি বাড়ি হয়ে যাওয়ায় সেখানে আমার আর গার্ডেনিং করা হয়ে ওঠে না তার ফলে আমি টেরেস গার্ডেনিং করি টেরেস গার্ডেনিংয়ে

মাটি নিয়ে এসে সেখানে ছাদের ওপর মাটিগুলি রেখে তার ওপর বিভিন্ন ধরনের ফল ফুল সবজি এসমস্ত চারা রোপণ করি মূলত আমি উঠোনে বাগান না করে টেরেস গার্ডেনিং করি কারণ আমার বাড়ির উঠানে কোনও জায়গা নেই গার্ডেনিং করার জন্য আর আমি ছোটবেলা থেকেই দেখে এসেছি যে সবাইকেই আমাদের বাড়ির উঠোনে বাগান করতে কিন্তু ওই বাড়ি হয়ে যাওয়ার পরে আমার সেখানে আর বাগান করা হয়ে ওঠে না কিন্তু যেহেতু আমি খুবই বাগান করতে পছন্দ করি তাই বাগান ছাড়া আমার মনটা কেমন লাগে তাই আমি আমার টেরেসে একটি ছোট বাগান তৈরি করেছি যে বাগানটি খুব সুন্দর হয়ে উঠেছে এবং আমি সে বাগানটিকে ভবিষ্যতে আরও বড় করে তুলবো